হ্যাঁ আমাদের এলাকার হাসপাতালে মাতৃকালীন যত্ন খুব শিশুদের যত্ন খুব যত্ন সহকারেই নেওয়া হয় আর ডাক্তারের চিকিৎসা বলতে হ্যাঁ ডাক্তারের চিকিৎসার খরচ সেরকম সেরকম লাগে না কারণ আমাদের যেহেতু সরকারি হাসপাতালে আর চিকিৎসার সময়কাল সহ চিকিৎসার সময়কাল একটু বেশি লাগে কারণ আমাদের এইখানে সেরকম ডাক্তার ডাক্তারের ডাক্তার থাকে না যেহেতু গ্রাম এলাকা তার জন্য সময়টা একটু বেশিই লাগে তিন থেকে চার দিন আর হচ্ছে কী খরচের চিকিৎসার খরচে সেরকম টাকার দরকার হয় না তারা তারা এমনিতেই করে দেয়